হ্যাঁ হ্যালো হুঁ হুঁ হুঁ হুঁ বলো হ্যাঁ ফাঁকা আছি অসুবিধে কী আছে তুমি কোথায় আছো বলো তুমি কোথায় আছো আচ্ছা ঠিক আছে অসুবিধে কিচ্ছু নাই যাবো অসুবিধে কী আছে আর চার্জ বলতে আমাদের তো অটোতে তোমার মিটার লাগানো আছে বুঝতে পেরেছ এবার পার কিলোমিটার আমাদের মিটারে তোমার টাকা উঠে যাবে ঠিক আছে কত কিমি রান করছে সেটা উঠে যাবে তো সেইটা দেখে আমরা পার কিলোমিটার হিসেবে টাকা নিই তুমি যতটা ঘুরবে সেই রকম আমি হচ্ছে সেরম আমাদের টাকা বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ এরকমভাবে হুম

হ্যাঁ এখানে আছে অনেকই আছে তুমি হচ্ছে আমার সঙ্গে গেলে অনেক জায়গায় তোমাকে কাঁথাতে এরকম দোকান আছে নিয়ে যাবো ঠিক আছে তো লোকাল মার্কেট যেইগুলো আছে এমনি লোকাল বাজারে বসে যেগুলো সেইগুলো মানে কাঁথাগুলো দেখতে তুমি রাস্তায় আমার সঙ্গে টোটোতে এই অটোতে দে যেতে যেতেই দেখতে পাবে তো হচ্ছে তোমার সেই জিনিসগুলো দেখতে ভালো কিন্তু সেগুলো কিন্তু বেশি টেকসই নয় তুমি কীরকম নিতে চাও বলো সেরকম হুম হুম হুম হ্যাঁ সেইটাই তো বলছি অরিজিনাল যে কোয়ালিটিটা পাবে সেইটা তোমাকে তাহলে একটু বড়ো দোকানের দিকে যেতে হবে ওখানে অনেক দোকান আছে তোমার কীরকম ডিজাইন চাই বলো আচ্ছা আচ্ছা এই রকম তাই তো ঠিক আছে আচ্ছা বুঝতে পারলুম ঠিক আছে অসুবিধা নেই তুমি হচ্ছে এসো আমি নিয়ে যাচ্ছি অসুবিধা নেই এখানে অনেক দোকান আছে তোমাকে ঘোরাবো যেইটা তোমার ভালো লাগবে কিনবে অসুবিধে কী আছে ঠিক আছে হ্যাঁ একদম একদম হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি এই প্যাসেন প্যাসেঞ্জারটা নামিয়েই যাচ্ছি ঠিক আছে হুম হুম হুম হুম